হ্যাঁ বলুন হুম লোকেশান বলতে আপনার কি কোথাও চুস করা আছে যে এই এই লোকেশানে তুলবো এরকম কিছু না আমি বলবো

দেখুন এদিকে আপনি নদীর ধারে তুলতে পারেন ওখানেও ভালো ভিউ আসে বা যদি মনে করেন যে কলকাতায় পিসি চন্দ্রতে তুলবো পিসি চন্দ্র আছে ইকো পার্ক আছে নিক্কো পার্ক আছে এগুলোতে খুব সুন্দর সুন্দর ভিউ আছে তো এখানেও তুলতে পারেন এবার হুম হুম নদীর ধারে তাহলে আপনার ওখানেই নদী আছে নদীর ধারে তোলা যাবে তো ওখানেও খুব হ্যাঁ ওই সাত হাজার টাকার মতো পড়বে ঠিক আছে পাঁচশো টাকা কম করে দেবে ঠিক আছে হুম না না অতো কম করা যাবে না ঠিক আছে ওই পাঁচশো টাকা কম করবেন হুম আপনি কবে যেতে বলছেন বলুন টাইমটা হ্যাঁ পরশু দিন হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে তাহলে পরশু দিন সকাল দশটায় হ্যাঁ হুম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তালে দশটার সময় যাবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হুম ঠিক আছে